হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ এখন দেশের পরিস্থিতি খুব খারাপ গরিবরাও হেরে যায় বড়লোকরা জিতে যায় যাদের টাকা আছে তারাই জিতে যাচ্ছে হ্যাঁ এখন সে দেশের অবস্থা সত্যি খুব খারাপ হ্যাঁ আমিও একটা কেস নিয়েছিলাম কিন্তু আমি ওই টাকার জন্যই জিত জিততে পারিনি

তাছাড়া একটা কেস এসেছিল যে তার বর বউকে খুব মারধর করে আমিও সেই কেসটায় জিততে পারিনি বর অন্য উকিলকে টাকা খাইয়েছে সে জিতে গিয়েছে হ্যাঁ দেশের তো এটাই পরিস্থিতি

ঠিক আছে রাখছি